বাজেট বান্ধব ট্রিপ আমি কিছু দিন আগেই দীঘা গিয়েছিলাম তো সেটা খুবই বাজেটের মধ্যেই সম্পন্ন হয়েছে দীঘা পশ্চিমবঙ্গের মধ্যে উড়িষ্যার উপকূলে তো আমি সরকারি বাসে করে গেছি তার ফলে ওখানে আমার অনেক টাকা বেঁচেছে অনেক টাকাই খরচ কম হয়েছে এবং যেহেতু আমি গেছিলাম সেই সময় প্রচণ্ড গরম ছিলো না একটু শীত সবে শেষ হয়েছিলো এরকম টাইমেই তো সেই জন্য আমাকে কোনো এসি রুম নিতে হয় নি নন এসি রুমে ছিলাম তো সেখানেও বেশ কিছু টাকা আমাকে কম খরচ করতে হয়েছে সেই রুম পেতে এবং মরসুমের একদম সিজন চূড়ান্ত মরশুম সিজন নয় যেহেতু সেহেতু আমি ঘরগুলো বা ভাড়ার রুমগুলোও অনেকটা সস্তাতে পেয়েছিলাম সেইটা আমাকে সাহায্য করেছে খাওয়া দাওয়ার খরচা বাঙালি হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি অন্যান্য কিছু সামুদ্রিক মাছ টাছও আমরা ট্রাই করেছি তো সেগুলো তো সেই খরচাগুলোই ছিলো কিন্তু সেগুলো খুব বেশি কিছু ব্যয়বহুল ছিলো না এবং সব দিক থেকে মিলিয়ে আবার আমরা সরকারি বাসেই ফিরেছি আমাদের হোটেলটা একদম সমুদ্রতটে নয় একটু দূরে হার্ডলি এক কিলোমিটারের মধ্যে তো তার ফলে একদম সমুদ্রতটের হোটেলগুলোর ভাড়া একটু বেশি থাকে বা সি ফেসিং হলে আর একটু বেশি থাকে তো যেহেতু হোটেলটা একদম সমুদ্রতটের কাছে নয় তো সেই জন্যে আমাদের ভাড়াও একটু কম ছিলো এবং সেইটাও আমাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করেছে তো এই সব কিছু মিলিয়েই এটা এই ট্রিপটা আমরা খুব উপভোগ করেছি